হ্যালো হ্যালো ম্যাম আমি তিথির মা বলছি হ্যাঁ বলছিলাম ওই সরস্বতী পুজো আসছে তো সরস্বতী পুজোয় আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হয় প্রতি বছরই হয় তো তিথি তিথির তো আগের মাসে জন্ডিস হয়েছিল তো ও কি এই এই বছরে মেয়ে অংশগ্রহণ করতে পারবে আচ্ছা আচ্ছা ও তো চাইছেই তার কারণ ওর তো বুঝতেই পারছেন স্কুলের যতজন রয়েছে তারা সবাই এই পাড়ায় যারা যারা থাকে তারা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সবাই এসে এসে ওকে বলছে কী রে কোন গানে নাচ করবি আর ও বেচারি আমার মুখের দিকে তাকিয়ে বলছে মা আমি কি না এবারে করতে পারব ম্যাম কে জিজ্ঞাসা কর ম্যাম কে জিজ্ঞাসা কর বারবার এটাই কলে করে যাচ্ছে এবার আপনার পার্মিশন ছাড়া আমি কী করে বলব আমি আমিও তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে কালকে আমি সকাল দশটার সময় আপনার বাড়িতে নিয়ে যাই ওকে ঠিক আছে ঠিক আছে ম্যাম রাখছি হুম হুম